ভারতীয় মিডিয়া সম্পর্কে বলতে গেলে ভারতীয় মিডিয়া বর্তমানে একটা ভালো জায়গায় আছে কিন্তু আমি মনে করি আরও ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই আছে ভারতীয় মিডিয়ার আর প্রাসঙ্গিক খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়া কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে দেখতে আমার মনে হয় যে খবরটাকে অনেকটা টেনে বা যেটার প্রয়োজন নেই অনেকটা টেনে টিআরপি বানানোর জন্য খবরগুলো পরিবেশন করা হয় আমার মনে হয় ভারতীয় মিডিয়াগুলোকে এ বিষয়ে সজা সজাগ দৃষ্টি রাখতে হবে এবং যেগুলো জেনুইন খবর সেগুলি প্রকাশ করতে হবে যদি টিআরপি বারানোর জন্য খবরকে টেনে বড়ো করে দেখানো হয় তাহলে সাধারণ মানুষ তাতে বিভ্রান্ত হন তাদের দৃষ্টিভঙ্গিগুলো পরিবত্তনও ঘটে যায় তাই আমি ভারতীয় মিডিয়ার কাছে আমার একাউন্ট অনুরোধ থাকবে তারা জেনুইন এবং জিষ্ট খবরটা পরিবেশন করুন যাতে সাধারণ মানুষ যেটা দেখে তাদের কর্তব্য দায়িত্ব সম্বন্ধ সচেতন হয় আর আমি সমস্ত নিউজ চ্যানেল ভারতীয় নিউস চ্যানেলগুলো দেখি তার মধ্যে আমার এবিপি নিউস জি নিউস এনডিটিভি এগুলোর সংবাদ আমার বেশ ভালোই লাগে তবে ভারতীয় মিডিয়া সম্বন্ধে বলতে গেলে আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেগুলোকে করতে হবে ভারতীয় মিডিয়ার এবং সঠিক পরিবেশন সঠিক খবর যাতে পরিবেশন করেন সে বিষয়ে সচেতন হতে হবে বাস